আমাদের গ্রামের তো যে সম্পূর্ণটাই কৃষির উপর নির্ভরশীল আলুর থেকে শুরু করে যাবতীয় কৃষিকাজ করে থাকি এগুলাকে আমরা তো বাজারে গিয়ে তো বিক্রি করে যা মুনাফা অর্জন করি এ নিয়ে আমরা চলি